হ্যালো হ্যাঁ কেমন আছিস হ্যাঁ হ্যাঁ আমার আশীর্বাদ নিস হ্যাঁ আমরাও ভালই আছি চলছে গরমের মধ্যে যা গরম পড়েছে হ্যাঁ সেই এবার ধীরে ধীরে গরমটা বেড়েই যাচ্ছে হ্যাঁ দিয়ে তোর পড়াশোনা কেমন চলছে ও এরপর কি নিয়ে পড়বি ভাবছিস পরীক্ষা কেমন হয়েছিল কার কাছে পড়তে যেতিস ও হ্যাঁ গরমে তো মাথাই কাজ করছে না যেন না না ঠিক আছে সেরকম কোনো ব্যাপার নেই মানে ভালই পরীক্ষা গেছে ভালই পরীক্ষা হয়েছে না না অত চিন্তা করার কোনো দরকার নেই ভালই রেজাল্ট হবে তাহলে তো খুবই ভালো আচ্ছা আর কোন বিশ্ববিদ্যালয়ে পড়বি ভাবছিস ও হ্যাঁ হ্যাঁ দূরে তো এটাও আছে হ্যাঁ সিধু কানহুতে হলে তোদের সুবিধা হবে ঘরের সামনে থাকতে পারবি হ্যাঁ আর পড়াশোনা তো ওখানে ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ যাবো ভাবছি অনেকদিন থেকেই যা গরম পড়েছে সে কারণেই আর বেরোনো হচ্ছে না হ্যাঁ হ্যাঁ সবাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চই যাবো ঠিক আছে রাখ হ্যাঁ